আমরা মহাত্মা গান্ধীকে আমরা ভারতের জাতির জনক বলে থাকি এবং জাতির জনক তো উনি শুধুশুধুই নামটা পাননি সে জন্য ওনাকে অনেক কিছু আন সত্যাগ্রহ আন্দোলন করতে হয়েছে মহাত্মা গান্ধী প্রথমে যখন ঊনিশশো ঊনিশশো পনেরো সালে ভারতে আসেন তার আগে মহাত্মা গান্ধী প্রথম বিচারপতি হিসাবে কাজ আইনজীবী হিসাবে কাজ করছিলেন আমাদের আফ্রিকার নাটালে নাটালে কাজ করার পর তিনি সেখানে কৃষ্ণাঙ্গ শ্বেতা কৃষ্ণাঙ্গের যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের বিরুদ্ধে তিনি সেখানে সরব হয়েছিলেন এবং সেখানে নানারকম তিনি তাদেরকে সত্যাগ্রহের মাধ্যমে তাদেরকে সব ন্যায়ফল পাইয়েছিলেন তারপর তিনি দেখলেন যে ভারতে নানারকম অরাজকতার সৃষ্টি হয়েছে ব্রিটিশ সরকারের সেই জন্য তিনি ঊনিশশো বারো সালে নয়ই জানুয়ারি ভারতে ফিরে আসেন সেই জন্য নয় জানুয়ারিটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য প্রবাসী দিবস হিসাবে পালন করে থাকি এই বারোই জানুয়ারি ফিরে আসার পর তিনি দেখলেন যে এখানে তা ও ওই সময় আমাদের মহাত্মা গান্ধী যে মানে রাজনীতি করেছিল গোপালকৃষ্ণ গোখলে তিনি সঙ্গে দেখা সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ করার পরে তিনি গোপালকৃষ্ণ গোখলে বলেন আমাদের গান্ধীজি বলেন আপনি ভারতের বিভিন্ন জায়গা প্রান্তে ঘুরে দেখুন যে ভারতের অবস্থা কি পরিণতি হয়েছে সেই সময় আমাদের গান্ধীজি বিহারে গিয়েছিলেন বিহারে ঊনিশশো পনেরো সাল ঊনিশশো পনেরো সা পনেরো সালে গিয়েছিলেন চম্পারণে বিহারের চম্পারণ চম্পারণে এরকম বিখ্যাত জায়গায় চম্পারণে একটা আন্দোলন হয়েছিল বিহারের চম্পারণে যে একটা বিদ্রোহ হয়েছিল কৃষকদের বিদ্রোহ সেই বিদ্রোহতে কী হয়েছিল সেই বিদ্রোহতে সহযোগিতা করেছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সহয়তা নিয়ে তিনি একটা অসহযোগ আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনে সফল হয়েছিল তিনি তার পরের বছরই এক আন্দোলন শুরু করেছিলেন কী আন্দোলন হচ্ছে খেরা আন্দোলন সেটা আমেদাবাদের খেরা আন্দোলন বলতে কেমন ব্যাপারটা হচ্ছে সেইখানে গিয়ে তিনি কটন মিলে শ্রমিকদের মূল্যবৃদ্ধির জন্য তিনি আন্দোলন করেছিলেন এবং সেখানে তিনি আন্দোলনে সিনি এবং সেখানে আন্দোলনে সুফলও পান এবং সেখানে আসার পর থেকে তিনি আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করেন এবং জনপ্রিয়তা লাভ করার জন্য গান্ধীজি গান্ধীজি জনপ্রিয়তা লাভ করে এবার আস্তে আস্তে তিনি নানারকম আন্দোলনের সঙ্গে যুক্ত হয় এরপর ঊনিশশো ঊনিশশো কুড়ি সালে ঊনিশশো কুড়ি সালে যেটা ভারতের এক আন্দোলন শুরু হয়েছিল সেটা হচ্ছে আমাদের অসহযোগ আন্দোলন বা স্বদেশী অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনে স সরি অসহযোগ আন্দোলনে আ আইন অমান্য আন আন্দোলন এই আন্দোলনের সময় গান্ধীজি আমাদের আন্দোলন শুরু করেন এবং চেয়েছিলেন যে ব্রিটিশদের কাছে জোর জবরদস্তি কোনও লুণ্ঠন নয় এবং চাওয়া পাওয়ার মাধ্যমে যদি কোনও কিছু জিনিস পাওয়া যায় আমরা সেটা নেবো এবং তাদের সঙ্গে কথাবার্তা বলবো এই তিনি ঘটনা শুরু করেন এবং ঘটনা শুরু করার পর আন্দোলন বেশ গোটা ভারত জুড়ে আন্দোলন বেশ তীব্র আকার ধারণ করেন সেই সময় ঊনিশশো বাইশ সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় এই চৌরিচৌরা নামক একটা স্থানে কিন্তু উত্তপ্ত জনতা কিছু জন লোককে পুড়িয়ে মেরে দেয় এবং সেই পুড়িয়ে মেরে দেওয়ার পরে তখন আর তিনি আর এই ব্যাপারটা তিনি কী করেন লবণ সত্যাগ্রহী এই আমাদের অসহযোগ আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করলেন এবং এই প্রত্যাহার করে নেওয়ার পরে অনেকে যে আমাদের আরও স্বদেশী আন্দোলন এ ছিলেন তারা কী করেন এই সময় গান্ধীর প্রতি খুবই ক্ষুদ্ধ হন এবং তিনি ভেবেছিলেন যে গান্ধীজি এটা বোধহয় ঠিক করেনি এরপরে তিনি অনেকে এই আন্দোলন থেকে সরে গিয়েছিলেন পরবর্তীকালে ওইসব স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে নিজের নিজের দল গঠন করেন তারপরে যদি বলা হয় ঊনিশশো তিরিশ সালে আমাদের আইন আমান্য আন্দোলন লবণ সত্যাগ্রহ আমাদের লবণ হচ্ছে আমাদের লবণ হচ্ছে যেহেতু আমাদের দেশে ও উৎপন্ন হয় তাহলে কেন আমরা লবণ টাকা দিয়ে কিনতে যাবো বা কর কেন দিতে যাবো সেই জন্য গান্ধীজি কী করেছিলেন লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন তিনি সবরমতী আশ্রম থেকে এবং তিনি সবরমতী আশ্রম থেকে যে সবর লবণ সত্যাগ্রহ শুরু করেন সেখান যান তিনি সেখানে লবণ সত্যাগ্রহ ডা আইন ইয়ে করেন এটাকে আমরা ডাণ্ডি অভিযানও বলে থাকতে পারি এরপর গান্ধীজি কী করেন গান্ধীজি যেহেতু ভারতে ফেমাস সেই জন্য পপুলার হয়ে যান এটাকে বলে জনপ্রিয় হয়ে যাওয়ার জন্য তিনি ওইখান থেকে নানারকম জায়গায় নানারকম জায়গায় আন্দোলন করেন শুরু করেন এবং সাফল্য পান তারপর শেষের দিকে যখন ঊনিশশো বিয়াল্লিশ সালে ঊনিশশো বিয়াল্লিশ সালে যখন ভারত সরকার একবারে স্বাধীনতার জন্য মরিয়া হয়ে ওঠে সেই সময়ের মরিয়া হয়ে ওঠে এবং গান্ধীজি ডাক দেন যে ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন ঊনিশশো বিয়াল্লিশ সালে তিনি তখন ওই আন্দোলনের সময় যে বিখ্যাত উক্তি দিয়েছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে করবো অথবা মরবো বা ডু অর ডাই এবং এই আন্দোলনে তিনি যোগদান করেন এবং এই যো এই আন্দোলনে তিনি গোটা ভারত জুড়ে এইরকম আন্দোলনে সাফল্য লাভ করেছিল এবং শেষ এবং ভারত শেষমেশ স্বাধীনতা প্রাপ্তির দিকেও এগিয়ে যায় এবং ঊনিশশো ছেচল্লিশ সালে ভারত গণপরিষদ গঠন করে সেই সময় এবং তারপরে গান্ধীজি ঊনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা আইন স্বাধীন পায় এবং সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা আ স্বাধীনতা লাভ করে এবং ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে